আগে আমি মোবাইল ফোন দিয়ে ফোটো তুলতাম কিন্তু যখন আমি ডি এস এল আর ক্যামেরাটা নিয়েছি তখন আমি এই যখন আমি ডি এস এল আর ক্যামেরা থেকে ফোটো নিলাম আমি দেখতে পেলাম যে মোবাইল ফোন আর মোবাইল ফোন দিয়ে ফোটো নিলে আর ডি এস এল আর ক্যামেরা থেকে ফোটো নিয়ে দুটোরই কোয়ালিটি অনেক আলাদা মোবাইল ফোটো নিয়ে ফর্সা ফোটো আসতে পারে না কিন্তু ডি এস এল আরে ফরসা ফোটো আর পুরোটা ক্লিয়ার আসতে পারে সেই জন্য আমি বলতে পারি যে ডি এস এল আর ক্যা ক্যামেরাটা অনেক ভালো আর আমার যে আছে একটি ক্যামেরা এবং একটি মোবাইল ফোন ব্যবহার করার মধ্যে পার্থক্য অনেকটা আছে যে ডি এস এল আর ক্যামেরার মধ্যে অনেক ফটোজগুলো ক্লিয়ার আসে অনেক দূরের ফোটোটা ভালো করে আসে কিন্তু মোবাইল ফোন দিয়ে অনেক দূরের ফোটোটা ভালো করে আসতে পারে না সেই জন্য আমি ডি এস এল আর ক্যামেরাটাকে অনেক ব্যবহার করি ওটা অনেক ভালো এবং ফোনটা অনেক ভালো নয় কিন্তু ফোটো তোলার সেই জন্য আমি ডি এস এল আর ক্যামেরাটা ইউজ করি